আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে মানে তাদের রিসেপশানে ফাংশান হয়েছিলো এবার তারা ভিলা ভাড়া করে করেছিলো ভিলাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো এবং তা তাদের মানে নিজেস্ব ও জানাশোনার মধ্যে ফাংশানের মানে সব মেম্বাররা ছিলো সেই জন্য ফাংশানটা আমার খুবই ভালো লেগেছিলো এখনো পর্যন্ত মানে মনে আছে খুব ভালো ভালো অলকা ইয়াগনিকের গান কুমার শানুর গান নচিকেতার গান এইসব গান হয়েছিলো আর নাচও হয়েছিলো হিন্দি গানে নাচ হয়েছিলো সবচেয়ে আমার যেটা প্রিয় গান হচ্ছে অ অভিজিতের গান সেই গানটা রিকোয়েস্ট করার জন্য তা একজন করেছিলো আর সেটা আমার খুব ভালো লেগেছিলো আর সেই সেই ফাংশানটা এখনো মানে আমার স্মৃতি হয়ে আছে এবং যারা এসেছিলো তাদের ব্যবহার খুব ভালো ছিলো এবং তাদের মানে খুব মানে আনন্দ উপভোগ করেছি ওখানে আর ওনারাও খুব আনন্দ পেয়েছে এবং নিজের মানে আত্মীয়র ভিতরেই এসেছে সব আর্টিস্টরা খুব সুন্দর ছিলো এবং এবং রিকোয়েস্টে যারা যারা রিকোয়েস্ট করেছে সেই সব গান ওরা গেয়েছে এবং নেচেছে সেইগুলো খুব ভালো লেগেছে